আমি আঁকার সময় আঁকার জন্য ড্রয়িং বুক পেনসিল পেনসিল কাটার ইরেজার তুলি রঙ বিভিন্ন রকমের রঙ তার বিভিন্ন কালারের রঙ ব্যবহার করি তারপর হচ্ছে তুলি তুলি তুলির হচ্ছে নাম্বার থাকে নাম্বার ওয়াইজ তুলি পাঁচ নম্বর তুলি দশ নম্বর তুলি এরকম তুলি ব্যবহার করি তারপর ব্র্যান্ডের মধ্যে আমি ডমসের পেনসিল এক ডমসের পেনসিল ইরেজার এই ব্র্যান্ডটা পছন্দ করি কালারের মধ্যে আছে তেল রঙ তেল রঙ তার পরে জল রঙ এই সব রঙগুলোর ছবি আঁকতে ভালো লাগে এই সব ব্র্যান্ডগুলো ভালো লাগে আর এগুলো আমি আমাদের তালদিরই বইয়ের দোকান দিয়ে তার ওখান দিয়ে কিনতে পাওয়া যায় সেখান দিয়েই আমি কিনি আর আমি মনে করি আর্টস সাপ্লাই বা স্টেশনারি ব্যয়বহুল মোটামুটি ব্যয়বহুল আর্টস সাপ্লাই স্টেশনারি মোটামুটি ব্যয়বহুল আর এই সব ব্র্যান্ডগুলো ডমস ডমসের ব্র্যান্ড ডমসের ব্র্যান্ডের পেনসিল ইরেজার এই জিনিসগুলো আমার ভালো লাগে এইগুলো আমি পছন্দ করি খাতা ড্রয়িং বুক ড্রয়িং বুক যে কোনো ড্রয়িং বুক হলে চলে ড্রয়িং বুকের পেজগুলো একটু মোটা থাকলে ছবি আঁকতে রঙ করতে সমস্যা হয় না সেগুলো খুব সুবিধাজনক